হ্যালো হ্যাঁ দোকানদার বলছেন সোনার দোকানদার আমি এই আপনার দোকান থেকে কালকে একটা সোনার হার কিনে নিয়ে গেলাম না তো সেই খরিদ্দার কথা বলছি আপনার দোকান থেকে হারটা নিয়ে গেলাম তা আপনার দোকানে আবার এলাম একটু সমস্যার জন্য কিছু কথা আমার জানতে হবে সোনা হারটা সম্পর্কে ওই জন্য আবার একটু এলাম আপনার দোকানে ওই আপনার হারটা নিয়েছি ওটা তো হলমার্কের তো হারটা না সন্দেহ হচ্ছে না এবার আমি কনফার্ম হচ্ছি পরে ভবিষ্যতে যদি আমি এই হারটা ভেঙে যদি অন্য কিছু বানাতে যাই যাতে তাহলে আমি পুরো সোনাটা যাতে পেতে পারি হলমার্ক না হলে তো এখন পুরো সোনা পাওয়া যাচ্ছে না তাই জন্য আমি আর কি সোনাটা যাতে পুরো পাই তাই জিজ্ঞাসা করলাম আগের দিন জিজ্ঞাসা করা হয় নি না অসুবিধা সন্দেহ করছি না মানে আমি এটা জানলাম আর কি হলমার্কে সোনা জানলাম আপনার কাছ থেকে আগের দিন জানা হয়নি ঠিক আছে মানে এই সোনাটা আমি যদি পরে আপনার দোকানে না এসে অন্য কোনো সোনার দোকানে গিয়ে যদি ভাঙিয়ে